আমার এলাকায় দশম শ্রেণীর পর শিক্ষার্থীদের শিক্ষাগত পছন্দ সবার কিন্তু সবার রকমের মানে সবার কিন্তু আলাদা আলাদা সবার কিন্তু এক নয় কিছুজনের থাকে দশম শ্রেণীর পর কেউ আইটিআইয়ের দিকে ছুটে যায় আবার কেউ কলেজের দিকে মানে এই যেস এই এই দিকে ছুটে যায় আবার অনেকে থাকে যারা কিন্তু পড়াশুনা ছেড়ে দিয়ে কাজের সাথেও যুক্ত হয়ে যায় তো সবার কিন্তু পছন্দ এক নয় যাদের ছোট থেকে ইচ্ছা থাকে যে শিক্ষক হব বা বড় কোনো চাকরির দিকে যাব তারা কিন্তু টুয়েলভ পাস করে মানে টুয়েলভের দিকে এগোয় তারপরে কলেজে যায় বিএ এমএ এসব পড়ে কেউ শিক্ষাগত মানে শিক্ষাগত দিকে যায় আবার কেউ মানে শিক্ষকতার দিকে যায় আবার কেউ হতে পারে যে আইটিআইয়ের দিকে ছুটে ইঞ্জিনিয়ারিং এইসব দিকে যায় আবার কেউ দশম শ্রেণীর পর যেটা কী বলে আপনার ডাক্তারের জন্য তো সেই দিকেও ছুটে যায় আবার অনেকে চায় বিভিন্ন ব্যবসার দিকে ছুটে যায় আবার অনেকে পড়াশুনা ছেড়ে দিয়ে পুরোপুরি কাজের সাথে লিপ্ত হয়ে যায় যার যেমন পছন্দ সে সেই দিকে ছুটে সবার কিন্তু এক নয় তাই সবার পছন্দ যেহেতু আলাদা তাই বিভিন্নজন বিভিন্ন দিকে ছুটে